আমি একটা ফ্লিপকার্ট থেকে একটা ড্রেস অর্ডার করেছিলাম সে ড্রেসটা খুব সুন্দর আমার খুব ভালো লেগেছিলো কালারটাও খুব সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে ডিজাইনটা সেই জন্য আমি আবার একটা অন্য আবার একটা ড্রেস আমি ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করেছি সেটাও এসছে সেটাও খুব সুন্দর সেটা সেজন্য আমাকে রিফান্ড আর করতে হয় নি কো